গরমের ছুটির মধ্যে আমাদের স্কুল ছেড়ে আমাদের সিমলা ঘুরতে নিয়ে গিয়েছিলো আমাদের দায়িত্ব অর্পণ করা হয়েছিলো খেলার শিক্ষকের উপরে মেলে ট্রেনের সাহায্যে কুড়িজন ছাত্রের একটা দল কালকার উদেশ্যে রওনা দিয়েছিলো কালকা থেকে সিমলা পর্যন্ত যাওয়ার জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে একটি সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল ট্রেনটি প্রায় আট ঘন্টা ধরে ষাট কিলোমিটার রাস্তা অতিবাহিত করে আঁকা বাঁকা রাস্তার জন্য ট্রেন খুব ধীর গতিতে অগ্রসর হয় এতে একটা ছোটো ইঞ্জিন ও মাত্র আট থেকে নয়টা কামরা থাকে যে কেউ এই চলন্ত ট্রেনটিতে ধরে ফেলতে পারবে উদীয়মান সূর্য কিরণে পাহাড়গুলি তাদের স্নান সেরে নিয়েছে এবং চতুর্দিকে এক মায়াচ্ছন্নতা বিরাজ করছিলো গাছগুলি যেন দীর্ঘাকৃতির সেগুলিকে দেখে মনে হচ্ছিলো সেগুলি যেন শরীয়বার্তা এই ধরিত্রীতেই নিয়ে আসে চারিদিকে সবুজে সবুজ সমতলের গরমের অনুভূতি তখন আমাদের মন থেকে দূরে সরে গিয়েছিলো এবং আমরা কিছু উলের পোশাকের প্রয়োজন অনুভব করেছিলাম বাস স্ট্যান্ডের অতি নিকটস্ত কার্ট রোডে অবস্থিত গ্র্যান্ড হোটেলে আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছিলো এটি ঠাকুর হোটেল নামেও পরিচিত আমরা জানলা দরজাগুলি খুব সতর্কভাবে বন্ধ করে রাখতাম কারণ মাঝে মধ্যেই ঠান্ডা হাওয়া বাতাস ঢুকে আমাদের জামা কাপড় বিছানাপত্র ভিজিয়ে দিতো যখন আমরা পাহাড়ের ঢালে বসে থাকতাম তখন মেঘ আমাদের স্পর্শ করে চলে যেতো এবং আমাদের সম্পূর্ণ শিক্ত করে দিতো আর আমরা ঠান্ডা অনুভব করতাম সিমলা থেকে একটি অতীব সুন্দর পাহাড়ি অঞ্চল এবং ব্রিটিশ সরকারের আমলে একটি ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিলো বর্তমানে সরকারি অবাসনটি প্রগতিশীল শিক্ষাকেন্দ্রে পরিনত হয়েছে বর্তমানে সিমলা হিমাচল প্রদেশের রাজধানীতে পরিণত হয়েছে এখন এখানে প্রচণ্ড ভিড় হয় এবং কোনো ভ্রমণকারী স্ক্যান্ডল পয়েন্টও পাহাড়ের ঢালে সৌন্দর্যিক অনুভব করতে পারে না বিচ থেকে ঝাগু পর্যন্ত পথটি খুবই দুর্গম ছিলো এই পর্বতের উচ্চ শিখরটি লম্বা লম্বা গাছ দ্বারা আবৃত ছিলো কথিত আছে যে হনুমান ওখান থেকেই লক্ষ্মণের জন্য সঞ্জীবনী নিয়ে এসেছে নিয়ে এসেছিলো যেখানে অনেক বাঁদর ছিলো এবং তারা ভ্রমণকারীদের দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে ছিলো কেউ কেউ তাদের ভোলা বাদাম দিচ্ছিলো মল রোডে স্কেটিং করার বন্দোবস্ত আছে সেখানে অনেক লোক স্কেটিং এবং আনন্দ নেয় সিমলায় আরও অনেক সুন্দর সুন্দর স্নান আছে যেগুলি প্রতিটি ভ্রমকারী আকর্ষণ করে কুফরীতে তুষার আবৃত আর একটি স্কেটিংয়ের জায়গা ছিলো এই স্তানটি একটা এখানকার এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই দিনগুলি খুব দ্রুত কেটে গেছিলো কখন ফিরে আসার সময় হয়ে গেছলো বুঝতেই পারি নি হোটেল ম্যানেজার আমাদের জানিয়ে দিয়েছিলো যে আমাদের বুকিং শেষ হয়ে গেছে আমরা সেখান থেকে কালকায় ফিরে এসেছিলাম কিন্তু আমাদের সেখানে আর আরও কিছু দিন থাকার খুবই ইচ্ছে করছিলো কিন্তু আমরা থাকতে পারলাম না কারণ আমাদের সময় সীমা শেষ হয়ে গেছিলো আবার যদি কখনো জীবনে পারি তো আরও একবার ঘুরে আসার খুবই ইচ্ছা রইলো এরম জায়গায়